যখন লোকেরা বা বাচ্চা ছেলেরা অঙ্কন শিখতে শুরু করে তখন কীভাবে ছবি আঁকতে হয় তাদের না জানার কারণে তারা নানান সময় ভুল করেই নানান ভুল করে থাকে কখনও কখনও সোজাভাবে লাইন টানতে পারে না কখনও কখনও বাড়ির চাল আঁকতে পারে না কখনও কখনও গাছের পাতা ঠিক হয় না এরকম নানান ধরনের ভুল হয় তাদের ভুল সাধারণত আরও হয়ে থাকে তারা কোনো বাড়ির সোজা লাইন টানতে পারে না বলে তারা রঙের মিশ্রণও জানে না তাই কোন কালারের সঙ্গে কোন কালার মিশ্রণ করলে কোন রঙটা উপস্থিত হবে তারা ঠিক জানে না তাই এই সবের কারণে ছবি বিকৃতিভাবে দেখায় তাই বাচ্চা ছেলেদের ছবি আঁকার সময় নানান ভুল মার্জনাও করে দেওয়া হয় একজন সঠিক শিক্ষক তার শিক্ষাগত অভিজ্ঞতা দিক থেকে একটা বাচ্চা শিশুকে কীভাবে ছবি আঁকাবে সেটা হলো তার মধ্যে তাকে সঠিকভাবে রঙের মিশ্রণ জানানো কোন কোন রঙের সাথে কোন কোন রঙ মিশালে কী কী রঙ উৎপন্ন হয় কীভাবে রঙ করতে হয় কীভাবে রঙটা মানুষের কাছে প্রতিফলন করতে হবে সেটার একটা বিষয় থাকে কীভাবে সোজাভাবে লাইন টানতে হয় কীভাবে অঙ্কন করতে হয় কীভাবে পেন্সিল ধরতে হয় এরকম নানান ধরনের জ্ঞান থাকে একটা সাধারণ মানুষ মানে একটা শিক্ষার্থী সে যদি নানানভাবে ছবি ভালো আঁকার চেষ্টা করে তার জন্য তাকে করতে হবে নানানভাবে চেষ্টা সেরকম তার মধ্যে চেষ্টাগুলি হলো সঠিকভাবে রঙ করতে হবে রঙের সঠিক মিশ্রণ জানতে হবে কোন রঙটা কোন জায়গায় পড়বে সেই রঙটা তাকে আগে জানতে হবে এইভাবেই একটা শিক্ষার্থী নানানভাবে ছবি ভালোভাবে প্রতিফলিত করতে পারে ভালো ছবি অঙ্কনের জন্য সঠিক সময় সঠিক স্থান এবং সঠিকভাবে রঙের উপস্থাপনার মাধ্যমে একটা শিক্ষার্থী ভালো ছবি আঁকতে পারে এটাই হলো ছবি আঁকা কে কীভাবে কতোটা ভালোভাবে পরিষ্কার করে ছবি আঁকা যায় তার একটা ভালো উপদেশ এবং সময় দিতে বেশি পরিমাণে চর্চা করলে আরও সময় দিলে ছবি ভালো হয় তাই ছবি আঁকার জন্য সময়ের প্রয়োজনীয়তা প্রচুর রয়েছে